হ্যাঁ আপনি স্যার বলছিলাম হ্যাঁ বলছি আপনার বাচ্চার হুম আপনার বাচ্চার ইয়েটা দেখেছেন মার্কশিটটা দেখেছেন না আপনার বাচ্চা দিনের পর দিন কী যে হচ্ছে একদম মানে মাথা থেকে মাথায় কি ওর কিছু থাকছে না ওকে এতো বোঝানো হচ্ছে এতো ঠিক মতন গাইড করা হচ্ছে আপনারা বাড়িতে কী করছেন ও একদম তো পড়াশোনা করছে না

অন্য কিছু বলতে আপনার দেখেন আপনার বাচ্ছাকে না হুম ঠিক মতন কিন্তু আগে যেরকম সে পড়াশুনা করতো এখন কিন্তু একদম করছে না আর ক্লাসও ঠিকঠাক আসছে না হ্যাঁ কোনো কিছু সেটা অ্যাটেন্ডও করছে না হ্যাঁ সব কিছুতে গাফিলতি মারছে তা আপনি একটু ব্যাপারগুলো দেখেন আপনি প্যারেন্ট শুধু কী জন্য হয়েছেন আপনি আপনি গাইড করতে পারছেন আপনার ছেলেকে

আর আপনি যতটা তাড়াতাড়ি পারবেন ছেলেকে একটা ভালো ইয়েতে আপনি ইয়ে করেন ভর্তি করেন ছেলের একদম ম্যাথে একদম মাথা শেষ হয়ে গেছে ছেলে একদম পারছে না ঠিক আছে ওর একটু ই হ্যাঁ হ্যাঁ ওই ওই ইংলিশও বুঝতে একটু ইয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে আপনি যত তাড়াতাড়ি পারবেন ঠিক আছে আপনার ছেলেকে একটু মানে বুঝিয়ে বলবেন এখন তো বাচ্চা এখন তো ভুল হবেই ঠিক আছে একটু বুঝিয়ে বলবেন মারধোর করবেন না ঠিক আছে আমি আপনাকে ফোন করার কারণটা এটাই যে আপনার ছেলে তো আগে ঠিক মতন ভালোই পড়াশোনা করতো ফট করে কী হলো এরকম মার্কশিট এরকম ছে হয়ে যাচ্ছে এরকম পড়াশোনা বাজে হয়ে যাচ্ছে তো ওটাই বলছি বাড়ি থেকে কি ঠিক মতো পড়াশোনা করাচ্ছেনা নাকি আর হ্যাঁ আপনার বুঝলাম আপনি কাজে থাকেন কিন্তু আপনার ওয়াইফ তো বাড়ি থাকে না না উনিও কি কাজ করেন কোথাও

হ্যাঁ আপনার শুনেন শুনেন আপনি তো না কর্মেতে থাকেন আপনি কাজে থাকেন আপনার ওয়াইফ কোথায় থাকে মানে তিনিও কি কাজ